পড়তে পড়তে বইটি আমাকে এতটাই ভালো লেগে গেছিলো যে একটানা সতেরো ঘন্টা পরে বইটি শেষ করেছিলাম আমার পড়ার জন্য কোনো মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য নেই যখন যেভাবে পারি সেইভাবে যা সামনে আসে সেইভাবে পড়ি নির্দিষ্টভাবে দু ঘন্টা পড়তে হবে চার ঘন্টা পড়তে হবে এটা নয় তবে পড়ার নেশা আছে প্রত্যেক দিনই কিছু না কিছু পড়ি কোনো উপন্যাস কোনো গল্প কোনো প্রবন্ধ কিছু না কিছু পড়ি